আমি হিন্দু ধর্মের গৃহবধু আমি হিন্দু ধর্মটাকে পছন্দ করি কিন্তু এই ধর্ম নিয়ে যে কুসংস্কারগুলো চলছে সেগুলো আমার অপছন্দ হ্যাঁ ভগবান আছে ঠিক আছে কিন্তু ভগবানদের নিয়ে যারা ভণ্ডামি করছে সেগুলো অপছন্দ এই এখন প্রত্যেকটা গ্রামে গ্রামেই পুজো হচ্ছে পুহ কালী পুজোয় পাঁঠা বলি দেওয়া হচ্ছে মনসা পূজায় হাঁস বলি দেওয়া হচ্ছে মোষ বলি দেওয়া হচ্ছে এই জিনি জিনিসগুলো অপছন্দের কারণ কোনো ভগবানকে সন্তুষ্ট করার জন্য কোনো প্রাণীকে হত্যা করা এই জিনিসগুলো আমার অপছন্দের এগুলো আমি মন থেকে ঠিক মেনে নিতে পারি না তার পরে কোনো মানুষের সাপে কাটলে বা কোনো ধরনের শরীর খারাপ হলে তারা ডাক্তার না দেখিয়ে হসপিটাল নার্সিংহোমে না গিয়ে কোনো ওঝার কাছে যাচ্ছে যারা ভগবানের নাম করে ভণ্ডামি করছে তাদের কাছে যাচ্ছে ভগবানের নামে তারা পয়সা ইনকাম করছে উলটো পালটা কথা বলছে হ্যাঁ তাদের কাছে যাচ্ছে এই কুসংস্কারগুলোকে এখনকার কম্পিউটারের যুগে বসে এই কুসংস্কারগুলোকে মানুষ যে মেনে নিচ্ছে এগুলোর প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি এগুলো আমার ঠিক পছন্দের নয় ভগবান আছে এটাই সত্যি কিন্তু ভগবানের নামে কিছু মানুষ যে জিনিসগুলো করে বেড়াচ্ছে সেগুলো আমার অপছন্দের সেগুলো আমরা আমি নিন্দা জানাই আর কী আর বলব কুসংস্কার মানে তো সবই তো মো মানুষেরই সৃষ্ট মানুষ কখন কোন জিনিসগুলোর উপরে বিশ্বাস করে ফেলছে হ্যাঁ কত কিছু ভুল ভ্রান্তি করে ফেলছে